হ্যালো বলছি আপনি কি মণ্ডল রেস্টুরেন্ট থেকে বলছেন আমি আপনার রেস্টুরেন্ট থেকে একটা খাবার অর্ডার দিয়েছি কিন্তু আপনার ডেলিভারি বয় এখনও পৌঁছায় নি আপনি একটু খবর নিয়ে দেখুন না আমার খুব দরকার ছিল খুব ঐ জন্য অর্ডার দিয়েছিলাম এক অনেকবার ফোনে ট্রাই করেছি কিন্তু পাই নি আপনারা ঠিকঠাক টাইমে খাবার দিতে পারেন না তা অর্ডার নেন কেন একটু ফোন করে দেখুন না আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন কি না আমার তো খুবই দরকার ছিল ঐ জন্য অর্ডারটা দিয়েছিলাম ঠিক টাইমে যদি না পৌঁছায় তাহলে তো আমার দরকার মিটবে না